এটা কি বিনোদন পার্ক আমি নাতনিকে নিয়ে বেড়াতে যাব নাতনি জোরও করছে কাঁদছে যাবে বলে তাই ইচ্ছা নিয়ে যাব হ্যাঁ হ্যালো আমি বেড়াতে যাচ্ছি টিকিট কত করে পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে আমার নাতনি কাঁদছে তাই নিয়ে যাব গেলে ভালো লাগবে ভালো লাগাটা আমার খুব ভালো জিনিস আমি যাব এই জন্য ফোন করছি আমি যাব নাতনির নিয়ে টিকিট কাটার জন্য জোরও করছে খুব জোরও করছে তাকে নিয়ে যেতেও ইচ্ছা করছে তাই আমি যাব খুব ভালো লাগবে আমার নাতনি কাঁদছে আর কী খাওয়া দাওয়া পাওয়া যায় তো ঠিক আছে আমি আসছি আমি আসব কবে যাব কবে গেলে ভালো হয় কী বার সোমবার বন্ধ থাকে না কি আমার তো জানা নেই একটু জানলে ভালো হয়